হ্যাঁ আজকাল গ্রামাঞ্চলে তরুণ প্রজন্ম উপযুক্ত জীবন সঙ্গী পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ সবাই লোকেরা প্রায় শহরে বাস করে গ্রামে নয় কারণ গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে কারখানা ফ্যাক্টরি কোনো লাইব্রেরি হুম বলো যা কিছু বড়ো বড়ো স্থলে বলো সে সব দেখা যাচ্ছে যে এখানে কিছু নেই কৃষকের জমি জায়গা রয়েছে আর চাষবাস ছোটো খাটো দোকান রয়েছে লাইব্রেরি রুম রয়েছে ছোটো খাটো এসব নিয়েই ছেলেরা আছে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকালের মেয়েরা আজকালের প্রজন্মের মেয়েরা দেখা যাচ্ছে তারা একটু ছেলে চাকরি করে একটু বাইরে থাকে ছেলেরা শহরের দিকে একটু তাদের একটু পছন্দ আর কি সেই জন্য ছেলেদেরকে এবারে এখনকারের ছেলেরা কি করছে কলকাতা মালয়েশিয়া আমেরিকা ইউরোপ আফ্রিকা

এখনকারের মেয়েরা গ্রামে কেউ থাকতে পছন্দ করছে নে আর ছেলেরাও চাইছে যে মেয়েটা জীবন সঙ্গী হিসেবে আমি যাকে পাবো সে যেন আমার কাছাকাছি থাকে সেই কারণে একা এখনকারের মেয়েরা গ্রামে না থেকে সব শহরে চলে যাচ্ছে কারণ এখানে যদি আজ গ্রামাঞ্চলে যদি বড়ো বড়ো কারখানা ফ্যাক্টরি সব কিছু থাকতো তাহলে আজ মেয়েদেরকেও জীবন সঙ্গিনী যারা ছেলেরা পাচ্ছে তাদেরকে নিয়ে আজ শহরে চলে যেতে হতো না তাদেরকে নিয়ে এখানেই ভালোভাবে থাকতে পারত কিন্তু সেই কারণে দেখা যাচ্ছে সরকার তো সেভাবে এখানে গ্রামাঞ্চলে তো কিচ্ছু করে রাখছে না না সেই কারণে আজকে ছেলেরাও বাইরে যাচ্ছে আর বউ বাচ্চা ফ্যামিলি ট্যুর নিয়ে সব যাচ্ছে জীবন সঙ্গী হিসেবে যাকে পছন্দ করছে সেও তার সাথে যাচ্ছে তাহলে স্ত্রীকে নিয়ে যাওয়া মানে তাদের বাচ্চা ফ্যামিলি সব কিছুই আছে তারাও এবার বাইরে যাচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবার ভালোভাবে পরিবেশকে সঙ্গে থাকতে একটু মানিয়ে নিতে অসুবিধা হবে প্রথম প্রথম শহরে যেটা হয় আর কি দূর বিদেশে ট্রাভেলিং সব কিছুই আছে সেখানে একটু অসুবিধা হবে প্রথম প্রথম মানিয়ে নিতে একটু অসুবিধা হবে মেয়েদের ক্ষেত্রে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সবাই যেন শহরেই স্বাচ্ছন্দ্য বোধ কচ্ছে গ্রামের পরিবেশ তো খুবই ভালো গ্রামের হাওয়া বাতাস জল পুকুর ঘাট সব কিছু গ্রামও ভালো গ্রামও ভালো শহরও ভালো তো শহরের ক্ষেত্রে ছেলেরা চাকরি বাকরিটাও দেখা যায় তো সেজন্য শহরে চলে যাচ্ছে সবাই আর জীবন সঙ্গী হিসেবে যাকে পছন্দ করছে সেও যে চলে যাচ্ছে শহরে তাই দুজনে একসাথে থাকছে